আমার প্রিয় সাঁতারের গন্তব্য হলো পুল কারণ সেখানে সাঁতার কাটতে গেলে কোনো ভয় থাকে না যেমন সমুদ্রে বা নদীতে সাঁতার কাটার মতো ভয় ওখানে থাকে না ওই জন্য পুলই আমার কাছে সবচেয়ে নিরাপদ্জনক বলে মনে হয় আমার এলাকায় কি কোনো নদী জলাশয় আছে যেখানে আমি সাঁতার কাটতে যান না আমার এখানে নদী নেই কিন্তু জলাশয় আছে যেখানে আমি সাঁতার কাটতে যাই আমার বাড়ির পাশেই আছে সেখানে আমি এবং আমার সকল বন্ধুরা মিলে মাঝেমধ্যেই যাই সাঁতার কাটতে সেখানে সাঁতার কাটায় কোনো ভয় থাকে না কারণ সেখানে কোনো সামুদ্রিক জীবজন্তু বা কোনো ক্ষতিকারক জীবজন্তু থাকে না ফলে সেখানে সাঁতার কাটতে কিন্তু আমরা নির্বিঘ্নে সাঁতার কাটতে পারি বছরে যখন বর্ষাকাল থাকে তখন আমার বন্ধু আমরা সবাই মিলে যাই সাঁতার কাটতে আমরা ফুটবল খেলি খেলে সেখান থেকে সাঁতার কাটতে যাই গিয়ে আমাদের কোনো অসুবিধা হয় না আমরা সবাই মিলে অনেকে দশ বারো জন গিয়ে সাঁতার কাটি এবং যেটা হ্রদ বা সৈকত সাঁতার কাটার থেকে অনেকটা নিরাপদ্জনক হয় আর আমার বাড়ির কাছে এখানে নদী আছে কিন্তু মানে সেটা হচ্ছে বাড়ি থেকে অনেক দূরে এই জন্য আমি অনেক আমার বাড়ির কাছাকাছি এই নদার যাওয়া বাড়ির থেকে দূরে হয় আর ওখানে সাঁতার কাটানো একটা রিস্কজনক কারণ ওখানটায় অনেক পাহারা থাকে বিএসএফ জওয়ানরা থাকে কোনো নদীতে সাঁতার কাটতে দেয় না ফলে আমরা এখানে জলাশয় পাশের জলাশয়ে সাঁতার কাটি আমি আমার বন্ধুরা মিলে মাঝেমধ্যে যাই সেখানে সাঁতার কা